আমি মনে করি আমাদের ভারতীয় মিডিয়া পৃথিবীর অন্য দেশের তুলনায় ভারতীয় মিডিয়ার লোকেরা অনেক বেশি সচল আমাদের ভারতীয় মিডিয়া সব থেকে বেশি সক্রিয় হ্যাঁ আমি ভারতবাসী বলে আমার ভারতবর্ষ নিয়ে আমি গর্ব বোধ করি সব ঠিক আছে কিন্তু তবুও ভারতীয় মিডিয়ার কাছে অন্যান্য কোনো মিডিয়া কোনো চান্সই পাবে না হ্যাঁ যেখানে যে স্থানে যা ঘটনা ঘটেছে খবর পাওয়া মাত্রই ভারতীয় মিডিয়ার লোকেরা সঙ্গে সঙ্গেই তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায় হ্যাঁ পুরো দেশ জুড়ে মানুষের কাছে ঘটনাগুলি সঠিক সময়ে পৌঁছে দেয় এরা এরা ভারতীয় মিডিয়ার লোকেরা যে কোনো সংবাদপত্রের লোকেরা এত অ্যাকটিভ অন্যান্য কোনো দেশ এটা পারবে না আমাদের এই যে কদিন আগে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা হল সেখানে সঙ্গে সঙ্গে আমরা টি ভিতে বসে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ খবর দেখতে পাচ্ছি সেটা কার মাধ্যমে ভারতীয় মিডিয়ার দৌলতেই তো ভারতীয় মিডিয়ার লোকেরা সেখানে তো সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে তো পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে ভারতীয় মিডিয়ার লোকেরা ছড়িয়ে ছিটিয়ে আছে নানা প্রান্তে সব ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো দেশ জুড়ে মানুষের কাছে ঘটনাগুলি এরা পৌঁছে দেওয়ার জন্য এতো পরিশ্রম করে এতো পরিশ্রম করে যেটা অকল্পনীয় আর ভারতীয় সাং সংবাদপত্রের লোকেরা বিশেষ করে সেই সমস্ত জায়গায় গিয়ে ফটোগ্রাফি করে আনছে টেলিভিশনের লোকেরা বিভিন্ন চ্যানেলের লোকেরা সেখানে গিয়ে ফটোগ্রাফি করছে সংবাদপত্রের লোকেরা সেখানে নানান তথ্য তোলার জন্য সেখানে নিজের তারা প্রাণের ঝুঁকি নিয়ে পর্যন্ত পৌঁছে যাচ্ছে কোথায় কি দ্বীপ কোথায় কি জলের সমুদ্রে সেখানে দুর্ঘটনা সেখানে পর্যন্ত তারা পৌঁছে যাচ্ছে শুধুমাত্র আমাদের কাছে সঠিক তথ্য প্রদান দে প্রদান করবে বলে ভারতীয় মিডিয়ার লোকেরা ছাড়া অন্য কোনো মিডিয়ার লোকের পক্ষে এটা সম্ভব হবে না পুরো দেশ দেশের মানুষের কা মানুষের কাছে খবরগুলো যথাযথভাবে পৌঁছে দিতে এমনকি শুধু তাই নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের জন্য প্রতিটা ভাষায় নানানভাবে খবর তারা প্রদান করে হ্যাঁ যেখানে পশ্চিমবঙ্গের লোকেদের জন্য বাংলা ভাষায় উড়িয়ার লোকেদের জন্য ওড়িয়া ভাষায় পাঞ্জাবের লোকেদের জন্য পাঞ্জাবী ভাষায় সব দিক থেকেই তো ভারতীয় মিডিয়া আমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে তাই না হ্যাঁ আর অবশ্যই যদি বলতে যাওয়া যায় অনেকেই মনে করবে যে এরা কি সঠিক তথ্য দেয় অবশ্যই সঠিক তথ্য দেয় সঠিক তথ্য তো অবশ্যই দেয় সঠিক তথ্য না দিলে তাহলে ভারতীয় মিডিয়ার ওপর আমরা ভরসা করছি কী করে যে কোনো ঘটনাস্থল শুধু এরা যে কল্পনা করে কোনো তথ্য দেয় তা তো নয় এরা যে কোনো স্থান থেকে সেখান থেকে খবর এরা সংগ্রহ করছে সেখানে গিয়ে ছবি তুলে আনছে তারপরে সেটা সবার কাছে প্রদান করছে আমাদের কাছে প্রদান করছে আমরাও তার মাধ্যমেই দেখতে পারছি তাহলে সেখানে তো মিথ্যার কোনো জায়গাই নেই কোনো মিথ্যার কোনো জায়গায়ই নেই কোনো সুযোগই নেই এরা অবশ্যই প্রাসঙ্গিক তথ্য এবং সঠিক তথ্য সব সময় প্রদান করে হ্যাঁ বিভিন্ন রকমের তো আমার এখানে আমি তো বাঙালি আমি সব চেয়ে বেশি আনন্দবাজার পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া স্টেটসম্যান বর্তমান এই সমস্ত নিউস পেপারই বেশি পড়ি এছাড়াও আরো অনেক নিউস পেপার আছে সেগুলো কম বেশি ভারতবর্ষের সব বিভিন্ন প্রান্তের সব মানুষই পড়ে কিন্তু সমস্ত তথ্য স তথ্যই সঠিক এবং প্রাসঙ্গিক আর তাছাড়া যদি বলা যায় আমাদের টেলিভিশন তো আছেই সেখানে আমাদের নানান চ্যানেল এসে গেছে এখন জি চব্বিশ ঘণ্টা এবিপি আনন্দ নিউস এইট্টিন বাংলা সমস্তটাই আমাদের সঠিক তথ্য প্রদান করে আমরা সকালে যে নিউস পেপার দেখে যেটা পড়ি সেটা আবার আমরা যে শুধু পড়ছি বা হয়তো অনেকের সময় হচ্ছে না সেটা আবার আমি সেখানে তখন জি চব্বিশ ঘণ্টা এবিপি আনন্দের মাধ্যমে সেটা আমাদের কাছে আমরা চোখের সামনেই ভালো করে দেখতে পাচ্ছি সেটা আমাদের কাছে একটা আরো বড় সুযোগ এসে যাচ্ছে সব থেকে বড় কথা বলতে গেলে ভারতীয় মিডিয়া আমাদের সামনে সমস্ত পৃথিবীটাকে হাতের মুঠোয় যেন তুলে দিয়েছে আমি এইটুকুই হ্যাঁ সেটাই তো ভারতীয় মিডিয়া নিয়ে আমি গর্বিত